যথাযথ আমরা ই সেবা বা ইন্টারনেট পরিষেবা বলতে এটাই বুঝি যে ইন্টারনেট দরুন আমরা অনেক কিছুই করতে পারি আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে অনেক কিছুই পার্থক্য আছে আগের যুগের মানুষ ইন্টারনেট বলতে কিছুই বুঝতো না কিন্তু এখন আমরা বুঝতে শিখেছি এবং জানতেও পেরেছি যে ইন্টারনেট মানে কি হয় এবং ইন্টারনেট দরুন আমরা কী কী কাজ করতে পারি ইন্টারনেট না থাকলে আমাদের জীবন প্রায় বৃথাই বলতে গেলে কারণ আমরা ইন্টারনেট দরুনই সবকিছু এখন করে থাকি ইন্টারনেট ছাড়া আমাদের জীবনটাই একদম বেকার হয়ে থাকে এখন তাই ইন্টারনেট থেকে আমরা অনেক কিছুই দেখতে পারি অনেক কিছু জানতে পারি এবং বিভিন্ন বিভিন্ন জায়গার সব কিছু দৃশ্য দেখতে পারি আমাদের ফোনের থেকে আমরা অনেক কিছুই ইন্টারনেটে ব্যবহার করতে পারি এবং যেই সব আমাদের টাকা লেনদেনের ব্যাপার হয় সেগুলোও এখন আমরা ফোনের দরুন থেকে ইন্টারনেটের মাধ্যম থেকে আমরা সেগুলোকে করতে পারি যথাযথ আমরা যেখানে যেতে পারি না যেখানের যেই জিনিস খেতে পারি না সেইগুলো অন্তত দেখতে পারি ইন্টারনেট থেকে যদি কিছু খাবার বানাতে হয় কিংবা কিছু যদি কোথাও ঘোরবার দেখতে হয় সেইগুলোও আমরা ইন্টারনেট থেকে দেখতে পাই এবং সেগুলোকে রান্না করতে পারি যথাযথ যেগুলো আমরা জানি না সেগুলোই সব আমরা ইন্টারনেট থেকে দেখতে পারি এবং বুঝতে শিখি যে আসলে এখানে কী কী হয় ইন্টারনেট থেকে অনেক কিছুই এখন উপলব্ধি বেড়েছে যেগুলি আমরা অনেকেই এখন জানি না এবং এটার থেকে অনেক কিছুই বিপদই বেড়েছে যেগুলো আমরা এখনও জানি না কিংবা অনেকেই জেনে আছে সেগুলো দুর্ব্যবহার করার জন্য যদিও আমার মতে জানা নেই যে এটার দুর্ব্যবহার কি করে হয় যদিও জানা আছে এটার সদ্ব্যবহার অনেক কিছুই যেহেতু আমরা অনেক কিছুই করে থাকি ইন্টারনেটের দরুন তাই যেমন সবকিছুই হয় যেমনকি আমাদের যে পেপার কারেকশন যেগুলো হয় বা অন্যকিছু অ্যাপ্লিকেশন যেগুলো হয় যেগুলো ফর্ম ফিল আপ করতে হয় বা কোথাও যদি যাতায়াত করার জন্য আমরা ইন্টারনেট থেকে সেগুলো আগের থেকে বুকিং করে থাকি সেগুলোও আমরা সব কিছু ইন্টারনেট থেকে করি যদি আমাদের জীবনে ইন্টারনেট না থাকে তাহলে আমরা কিছুই করতে পারবো না এবং আমাদের এই পুরো যে জীবনটা আছে সেটা পুরোটাই ইন্টারনেট দিয়ে জড়িত যদি ইন্টারনেট না থাকে তাহলে সবকিছুই একদম বেকার হয়ে থাকবে